পোলট্রি করবো আমি পোলট্রিতে ম্যাশ গম চাল খাবে তাদের তাদের ওজন করাবো করিয়ে বেশি ওজন করিয়ে তাদের বেশি দামে বিক্রি করবো আর পোলট্রি আমাদের পুষতে পুষতেও ভালো লাগে পোলট্রি ভালো ভালো খাবার অনেক গম চাল এইসব খাইয়ে তাদের ওজন করিয়ে বেশি দামে বিক্রি কর করবো করে তাদের বেশি টাকা নেব বিক্রি করে আর পোলট্রি সকালে উঠে জল খাবার আর অসুখ বিসুখ হলে ইঞ্জেকশন ওষুধপত্র খাওয়ানো এইসব মানে তারা তাগো তদবির করা এইসবগুলো তো করতে হবে করে তারপরে আমরা ভালো খাবার খাইয়ে ওজন করিয়ে আমাদের টাকা পয়সা আয় উপার্জন করতে হবে আর সকালে উঠে তাদের জল দেওয়া